আমি রান্না করতে খুবই ভালোবাসি আর আমি একাই রান্না করতে খুব ভালোবাসি কিন্তু আমি একা যে রান্না করতে ভালোবাসি তা নয় আমি পরিবারের সকলের সাথেই রান্না করতে খুব ভালোবাসি তাই আমি পরিবারে অন্য যে সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে একসাথে রান্না করতে খুবই পছন্দ করি আর একসাথে রান্না করলে আমি তাদের সাথে অনেকটা সময় কাটাতে পারি তাদের সাথে আমি বিভিন্ন গল্প আলোচনার মাধ্যমেই অনেক কাজ করতে পারি যেমন বিভিন্ন ধরনের গল্প করার সময় আমি বুঝতেই পারি না যে কখন আমার রান্না শেষ হয়ে গেছে আর রান্না করার মধ্যে যে কষ্টটা থাকে সে কষ্টটাও আমি বুঝতে পারি না আর রান্না শুধু আমি একা নয় অনেকেই রান্না করতে ভালোবাসে তাই সবাই মিলে যখন গল্প করে করে রান্না করব তখন বিভিন্ন গল্প সম্বন্ধেও আমরা জানতে পারব এবং আমাদের মন খুব আনন্দিতও হবে এবং আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারব তাই আমাদের মধ্যে কোনও কষ্ট থাকবে না আমরা মিলেমিশে খুব ভালো ভালো রান্না করতে পারব আমরা একে অপরের কাছ থেকে বিভিন্ন ভালো ভালো সুস্বাদু খাবার সম্বন্ধে জানতে পারব আমরা একে অপরের কাছ থেকে বিভিন্ন ধরনের রান্না জানতে পারব কারণ একা তো আমরা তো সবাই সব রান্না জানি না তাই সবাই মিলে যখন রান্না করব তখন আমরা এক একজনের কাছ থেকে এক এক রকম নতুন নতুন রান্নার রেসিপি জানতে পারব এবং সেই রান্নার রেসিপিগুলি আমরা নিজেরা রান্না করে খেতে পারব